গ্রামে ঘুরতে যাওয়া বলতে বন্ধু বান্ধবদের সাথেই গেলাম স্কুলের কাছে ঘুরতে গেলাম সেখানে বিয়ে দেখতে গেলাম দেখা যাচ্ছে কিছুটা দূরে এএকটা অনুষ্ঠান হচ্ছে বা ব গ্রামে মেলা হচ্ছে আবার দেখা যাচ্ছে কোনও জায়গা নূতন গ্রামে বিয়ে হচ্ছে সকলের সাথে গেলাম তখনও ভালো লাগে দেখা যাচ্ছে কোনো জায়গায় একটা গ্রামে খেলাধুলা হচ্চে সেখানেও দ্যাকতে যাই দেখতে যাই আবার দেখা যাচ্ছে কোথাও ফুটবল খেলা হচ্ছে আবার একটা গ্রামে কাবাডি খেলা হচ্ছে গ্রামে ঘুরতে বেশ ভালোই লাগে তারপরে যদি শহরের কথা বলি শহরটা বেশ ভালো আমাদের গ্রামের থেকে শহরটা অনেক উন্নত তো কলকাতা শহরে গেছি ঘুরতে বেশ ভালোই অনেকবার কাজ কামের ফাঁকে যা হয় ওখানে কাজও করা হয় তো দেখা যাচ্ছে কলকাতার নূতন নূতন পার্ক আছে সাইন্স সিটি আছে ইকো পার্ক আছে আবার ভিক্টোরিয়া আছে সব জায়গায় ঘুরতে বেশ ভালোই লাগে নূতন জায়গা নূতন শহর তো আমাদের গ্রাম থেকে শহরটা বেশি দূরে অবশ্য নূতনই হবে তো সব সময় যাওয়া হয় না মাঝে মধ্যে কাজের ফাঁকে বা যখন ওখানে কাজ করতে যাই তখনও ঘুরতে যাওয়া হয় বন্ধুরা সকলে একসাথে হলে ঘুরতে যাই কোনও ট্যুরে বেরোলে তখনও কলকাতার দিকে ঘুরতে যাওয়া হয় এরকম করে বেশ ভালোই ঘোরা হয় তো ঘোরা বলতে সব সময়ই ঘুরতে যাওয়া হয় তা নয় কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে যাওয়া হয় বন্দুরা সকলে মিলে মাঝে মাঝে বাড়ির সকলে যাই ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আবার ডা রাত হলে ঘরে চলে আসি